পশুপালনের পাশাপাশি ব্যবসা বলতে আমরা তো গ্রাম অঞ্চলের মানুষ আমরা পশুপালনের পাশাপাশি বাগান করে থাকি সেই বাগানে সবজি চাষ করি এবং সেই সবজি বাজারে বিক্রয় করি এছাড়াও মাঠে ধান বর্ষাকালে ধান চাষ করি সেই ধান যখন পেকে যায় বা ধানটা কাটার মতো হয় তখন সেই ধান কেটে বাজারে ধানের আড়তে নিয়ে দেই আর পশুদের কাছ থেকে বিক্রয় করা মতো পণ্য বলতে মাংস ডিম দুধ পশম ছাড়া আরও একটা জিনিস পাওয়া যায় সেটি হল পশুদের চামড়া অনেকের মুখে শুনেছি যে এই পশুদের চামড়া নাকি খুবই মূল্যবান যেমন ধরুন মৃত্য পশুদের চামড়া দিয়ে আমরা পুজোর যে ঢাক বাজাই সেটাও তৈরি এই পশুর চামড়া দিয়ে এবং আমাদের জুতো দোকানে যে নানা রকমের চামড়ার জুতো পাওয়া যায় সেগুলো কিন্তু এই পশুদের চামড়া দিয়েই বানানো হয় কিন্তু এই পশুদের চামড়া দিয়েই তৈরি এছাড়াও যেমন চামড়া ব্যাগগুলি পাওয়া যায় সেগুলিও কিন্তু এই পশুদের চামড়া দিয়েই তৈরি হয়